আমার প্রিয় সাঁতারের গন্তব্য হল আমাদের শহরের বুকেই জলতরঙ্গ বলে এক সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে সেখানেই আমি সাঁতার কাটতে যাই